স্বনির্ভর গোষ্ঠী হলো পশ্চিমবঙ্গ সরকারের এক ভালো উদ্যোগ যা মহিলাদের স্বয়ংসম্পূর্ণ করে দাঁড়াতে সাহায্য করে এর ফলে গ্রামাঞ্চলের মহিলারা তফসিলি জাতি তফসিলি উপজাতি ও বি সি এবং পিছিয়ে পড়া যারা মহিলা তারা নিজের পায়ে নিজেকে দাঁড়াতে সাহায্য করে এখানে ব্যাংকে নিজেরা সামান্য কিছু পরিমাণ অর্থ জমা করে প্রতি মাসে এবং ব্যাংক এই মহিলাদের সম্পূর্ণ হতে তারা লোন দেয় যে লোন নিয়ে মহিলারা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কুটির শিল্প এগুলো নিজেরা করে থাকে এছাড়া সরকারের পক্ষ থেকে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এবং ছাগল বাচ্চা এগুলো সরকার থেকে দেওয়া হয় ফলে মহিলারা প্রতিপালন করে সেগুলো বাজারে বিক্রি করতে পারে এবং নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে এছাড়া মহিলারা এই লোনের মাধ্যমে যে শিল্পের তৈরি করে তারা নিজে হাতের কাজ করতে পারে বস্ত্র তৈরি করতে পারে ব্যাগ তৈরি করতে পারে এবং পোড়া মাটির কাজ করতে পারে বাঁশের কাজ করতে পারে বেতের কাজ করতে পারে এবং পাতা তৈরির পশ্চিমাঞ্চলের যে মহিলারা রয়েছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া তারা পাতার বিভিন্ন কাজ করে থাকে এবং সেই পণ্যগুলিকে তারা বাজারে বিক্রি করে অথবা বিক্রি করার জন্য পশ্চিমবঙ্গ সরকার মেলার আয়োজন করে সবলা মেলা স্বনির্ভর গোষ্ঠীর মেলা সেই মেলাগুলোতে এই পণ্যগুলো তারা বিক্রি করে নিজের পায়ে দাঁড়াতে পারে আবার সরকারও অনেক সময় কী করে এই পণ্যগুলো কিনে নেয় অথবা মহিলারা মাদুর শিল্পের সঙ্গে যুক্ত হয় যে মাদুর শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে এই মাদুরের চাহিদা রয়েছে এবং মাদুর শিল্পীরা নিজেরা এত উন্নত হয়েছে যারা রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কারও পেয়েছে এর ফলে গ্রামাঞ্চলের মহিলারা তাদের যে আর্থিক অসচ্ছলতা সেটাকে কাটিয়ে নিজের পায়ে দাঁড়ায় ফলে পরিবারে সচ্ছলতা আসে নিজের ছেলে মেয়েকে মানুষ করতে পারে ছেলে মেয়েদের অর্থের অভাবে যেখানে পড়াশুনো বন্ধ হয়ে যায় সেই পড়াশুনা তারা চালাতে পারে এবং কারও স্বামী যদি না থাকে স্বামী যদি পঙ্গু হয় যদি বাড়িতে রোজগারের কোনো ব্যক্তি না থাকে তাহলে কী হয় না এই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই মহিলা সেই তার পরিবারকে টেনে নিয়ে আসে এবং পরিবারে আর্থিক সচ্ছলতা নিয়ে আসে ফলে শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমস্ত মহিলারা সুন্দরবন অঞ্চলের সমস্ত মহিলারা তারা এই স্বয়ম্ভর গোষ্ঠীর মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিজেকে দাঁড় করিয়েছে এবং তার পরিবারকে সচ্ছল করেছে সরকারের এক ভালো প্রয়াস এবং সাধু উদ্যোগ আগামী দিনে এই প্রকল্প আরও উন্নতভাবে মহিলাদের উন্নত করতে সাহায্য করবে